আমি যে সমাজমাধ্যম অনুসরণ করি সেই হচ্ছে সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট বা ফটোগ্রাফার হলাম আমি আমি হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি এসব অনুসরণ করে থাকি এবং এইসবের মাধ্যমে বিভিন্ন মানুষকে আপ্লুত করে তাদেরকে এইসব বিষয়ে আগ্রহী করে তুলি